হ্যাঁ আমার এলাকায় অনেক সরকারি সংস্থা আছে তারা বিভিন্ন সময়ে ক্যাম্প বা প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে এলাকার দরিদ্র মানুষরা বা যাদের আর্থিক সাহায্য দরকার এরকম মানুষরা এসে নিয়ে প্রশিক্ষণ শিখতে পারে সেটাও বিনামূল্যে আবার কখনও কখনও প্রশিক্ষণের ব্যবস্থা বা ক্যাম্পের আয়োজন করে কিছু বেসরকারি সংস্থারা তাদের তাদেরকে নুন্যতম অর্থ দিয়ে তাদের কাছে অঙ্কন এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণীয় ব্যবস্থা থাকে সেগুলো তারা শিখতে পারে আমাদের এলাকায় যদি কারোর শিল্প বা দক্ষতা শিখতে চায় যদি কেউ তাহলে তাকে এলাকায় উপস্থিত বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে হবে এবং তার নাম নথিভুক্ত করতে হবে সরকারি সংস্থার ক্ষেত্রে কোনও টাকা পয়সা লাগেনা কিন্তু বেসরকারি সংস্থার ক্ষেত্রে একটা নূন্যতম টাকা পয়সা লাগে সেটা তারা তাদের সংস্থার মঙ্গল কার্যে ব্যবহার করে থাকে